হ্যাঁ অবশ্যই আমার বাড়িতে টয়লেট আছে এবং টয়লেট থাকার জন্য যেহেতু জীবাণু নির্দিষ্ট জায়গায় আমরা টয়লেট করি তাই জীবাণু যত যত্র ঘুরে বেড়াতে পারে না এবং অসুখ বিসুখও কম হয় কিন্তু অনেক আগের দিনে টয়লেট ঠিকমতো ছিল না এবং কাঁচা টয়লেট ছিল যার জন্য জীবাণু যত্র যত্র ঘুরে বেড়াতো যার জন্য প্রচণ্ড অসুখ বিসুখ হতো কিন্তু এই সমস্যার সম্মুখীন এখন প্রায় কাউকেই হতে হয় না